নিজের বাগান রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে হয়ে থাকি বা হতে হয় এখনকার সময়ে কিছু পোকামাকড় আছে যারা প্রতিনিয়ত বাগানের বিভিন্ন সবজিকে

বা কিছু শ্রেণীর কীটপতঙ্গ বা মশা আছে যারা আমাদের বাগানের বিভিন্ন শ্রেণীর উদ্ভিদকে ক্ষতি করে এদের রক্ষণাবেক্ষণ করানোর ক্ষেত্রে প্রথমে তো আপনাকে জানতে হবে বা আমাদেরকে জানতে হবে যে কীটপতঙ্গ বা মশার উপদ্রবের জন্য কীটনাশক হিসেবে আমাদের কী প্রয়োগ করা যেতে পারে বা কী প্রয়োগ করতে হবে সেই জন্য আমাদেরকে সরকারি সহায়ক কেন্দ্র বা কৃষি অফিসে গিয়ে কৃষিবিদ্যা বা কৃষিবন্ধু যারা আছেন বা কীটনাশক বিক্রেতা তাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে যাতে এই পোকামাকড় মশা ও কীটপতঙ্গ আক্রমণকারীদের আমরা বিনাশ করতে পারি তাতে আমাদের বাগান পরিচর্যা বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সুবিধা হতে পারে এই জন্য কীটনাশক প্রয়োগ তো অত্যাবশ্যক যাতে এই ক্ষতিকারী কীটপতঙ্গ আক্রমণ করতে না পারে